হ্যাঁ কিছু কুসংস্কার সম্পর্কে আমি বলতে পারি যা আমার এলাকার লোকেরা দৃঢ়ভাবে বিশ্বাস করে তবে আমি অতটাও বিশ্বাস করি না তার মধ্যে কয়েকটি হল বিড়াল রাস্তা পার হলে অমঙ্গল ঘটে রাতে কাক ডাকলে অশুভ ঘটনার আশঙ্কা মঙ্গলবার কোনো শুভ কাজ করা উচিত নয় বিধবা নারীকে অশুভ মনে করা এবং এছাড়াও আরও কয়েকটি রয়েছে নতুন বাসায় বা নতুন ঘরে প্রবেশের সময় প্রথমে যে গরু বা ছাগল প্রবেশ করানো এবং আরো যেইগুলি রয়েছে শিশুর জন্মের পর সাত দিন ঘর থেকে বের করা হয় না মৃত ব্যক্তির ছায়াছবি রাখা অশুভ মনে করা হয় কোনো কাজ শুরু করার আগে শুভ সময় দেখা হয় ইত্যাদি আমার মতে এই কুসংস্কারগুলির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই তবে দীর্ঘদিন ধরে চলে আসা এই ধারণাগুলো মানুষের মনে গেঁথে আছে শিক্ষা ও সচেতনতার মাধ্যমে এই কুসংস্কারগুলো দূর করার সম্ভব আমাদের উচিত যুক্তিবাদী চিন্তা ভাবনা করতে এবং কুসংস্কারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে